তৎকালীন যুগে আমাদের রাজ্যে প্রায় ছোটো ছোটো চার পাঁচজন রাজা রাজত্ব করেছেন আমাদের দেখা তাদের কিছু এখনও পর্যন্ত নিদর্শন আছে যেমন ধরুন বিষ্ণুপুরে কিছু নিদর্শন আছে মুর্শিদাবাদে কিছু নিদর্শন আছে আপনার পুরুলিয়ার কাশিপুরে কিছু আছে কাশিপুরে যেমন আপনার জ্যোতিরাদিত্য সিংহদেহরা ছিলেন বিষ্ণুপুরে সেন রাজারা ছিলেন মুর্শিদাবাদে কল্লাল বর্দী খাঁ ছিলেন অ্যাঁ বর্ধমানের রাজা ছিলেন এরকম ধরনের রাজত্ব ছিলই আমাদের টুকরো টুকরো